আমরা বাঙালি আমাদের প্রিয় হচ্ছে মাছ আমরা মাছ ছাড়া ভাত খেতে পারি না তাই দুপুরে ভাতের সঙ্গে আমাদের একটু মাছের বিশেষ প্রয়োজন হয় সেই হিসাবে আমার প্রিয় মাছ রুই এবং কাতলা তাই দুপুরে প্রায়দিনই আমরা একটু রুই কাতলা খেয়ে থাকি এছাড়া প্রত্যেকেই মাছ পছন্দ করে নদীর মাছ কেউ পছন্দ করেন বা পুকুরের মাছও কেউ কেউ পছন্দ করেন কিন্তু রোগীদের বিশেষত্ব হচ্ছে খালের মাছ বা বিলের মাছ যেমন রুই কাতলা পুঁটি এইগুলো শোল ল্যাঠা আর এছাড়া নদীর মাছ পাবদা বা পমফ্রেট ভোলা এইসব মাছ সাধারণত আমরা খাই এছাড়া বিয়ে বাড়িতে বড় বড় মাছের ব্যাপার থাকে যেমন কাতলা মাছ রুই মাছ এগুলোর আমাদের তৈরি হয়ে থাকে এগুলোই দিয়েই আমাদের মাছের নানা রকম খাবার তৈরি হয়